আমার এলাকায় কথ্য প্রধান উপভাষা ভাষা হল মাতৃভাষা বাংলা আমাদের আন্তর্জাতিক ভাষা বাংলা আমাদের এলাকায় বেশিরভাগ লোক বাংলা ভাষায় কথাবার্তা বলে কেউ ধরো বাইরে থেকে এসসে বাংলাদেশীয় তারা কথার টান একটু আলাদা তাদের কথা তারা বাংলায় কথা বলে কিন্তু কথা একটু অন্য রকমভাবে বলে অনেকে আছে উড়িয়া তারা তাদের ভাষাটা একটু আলাদা তারা তাদের মতন করে উড়িয়া ভাষায় কথাবার্তা বলে তবে এখানকার আমাদের এলাকায় বেশিরভাগ লোকই বাংলা ভাষায় কথাবার্তা বলে আরও আরও অনেক লোক বাইরে থেকে আসে যারা তাদের যেমন ভাষা তারা বুঝতে যতটা সুবিধা হয় যেমন ভাষায় কথা বললে তাদের সুবিধা হয় তারা তেমন ভাষায় কথাবার্তা বলে